হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ

ও আমাদের রুম তো এখানে নন এসিও আছে এসিও আছে এবার এসির জন্যে রুমটা ভাড়াটা বারোশো টাকা পার নাইট আর নন এসির জন্য যেগুলো আছে সেগুলো সাতশো টাকায় আটশো টাকায় আপনি পেয়ে যাবেন আপনি কি সিঙ্গেল থাকবেন না ডবল থাকবেন ও তাহলে তো তাহলে আপনাকে তো ডবল বেডের রুম দিতে হবে ডবল বেডের রুম যদি এসি নেন তাহলে আপনার পড়বে বারোশো টাকা করে পড়বে পার ডে কদিন থাকবেন আপনি তার উপর আবার ডিসকাউন্ট কিছুটা করা যেতে পারে কদিন থাকবেন মোটামুটি আপনি আচ্ছা সাত দিন সাত দিন থাকলে মোটামুটি ধরুন ওই এগারোশো মধ্যে করে দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পার ডে এগারোশো টাকা করে না আমরা কমপ্লিমেন্টারি করে দিয়েছি অনলি ফর ব্রেকফাস্টটাকে লাঞ্চ ডিনারটা আপনাকে এক্সট্রা চার্জ লাগবে আমাদের ক্যান্টিন আছে ওই ক্যান্টিনে আপনাকে অর্ডার করতে হবে খেতে হবে ওর জন্য এক্সট্রা বিল পে করতে হবে

হ্যাঁ একদম এগুলো আপনাকে পে করতে হবে আপনি কবে থেকে থাকবেন বলুন কোনো অ্যকেশান না তো অ্যকেশানে হলে কিন্তু আমাদের চার্জ নর্মাল চার্জ থেকে মিনিমাম চার পাঁচশো টাকা বেশি থাকে হ্যাঁ ধরুন সামনে কালী পুজো দুর্গা পুজো এসবগুলো মহরম ঈদ এরকম টাইমে আমাদের কিন্তু হোটেলের চার্জ বেশি থাকে কারণ তখন গেস্ট আমরা রুম দিতে পারি না ঠিক আছে আসুন আপনি আপনি হোটেল দেখেছেন রুম দেখেছেন আমাদের রুমের হ্যাঁ ওই পাঁচটা হোটেল থেকে আমাদের রুম পুরো ডিফারেন্ট আমাদের রুমে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আপনি এখানে গরম জলের জন্য ব্যবস্থা পাবেন গিজার পাবেন আপনাদের অ্যাকোয়াগার্ডে জল পাবেন এখানে আর ফুল সিকিউরিটি হ্যাঁ রুম সার্ভিস ওই চব্বিশ ঘন্টা সার্ভিস আপনার প্রত্যেকদিন বেডকভার চেঞ্জ করা বালিসের কভার চেঞ্জ করে দেওয়া রুম পরিষ্কার করা বাথরুম পরিষ্কার করা আমাদের সুইপার প্রত্যেকটা দিন এমন কি আপনার যদি অসুবিধা হয় আপনি রিসেপশানে কল দেবেন কল করে আপনি যে কোনো টাইমে আপনি আমাদের সুইপারকে ডেকে নিতে পারেন বেশ ঠিক আছে আপনি আসুন না এসে আপনি দেখে যান রুম একদিন সেরকম গেলে অ্যাডভান্স করে দিয়ে যাবেন আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে